হ্যাঁ হ্যাঁ খোলা আছে দোকান দোকান তো ওই এগারোটা অবধি খোলা আছে রাত্তিরে

হ্যাঁ তুমি আমাকে বিলটা পাঠিয়ে দাও হোয়াটস্যাপে আমি ওটা নয় লে রেডি করে রাখছি

আচ্ছা ঠিক আছে বড়ো হরলিক্স হ্যাঁ আছে বিস্কুট ওই নোনতা বিস্কুট মেরি বিস্কুট টোস্ট আছে হ্যাঁ বড়ো প্যাকেট বলতে ওই চোদ্দো টাকার ম্যাগিটাই হবে না না ঐ ফ্যামিলি প্যাকটা নেই না না পোকা নেই ভালো ময়দাই পাবেন আচ্ছা ঠিক আছে

হ্যালো দই হ্যাঁ হ্যাঁ দই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে কোনো অসুবিধা নেই তুমি পরে দিও কিন্তু মালটা আমি গুছিয়ে রাখলে তুমি নিয়ে যাবে কখন

আচ্ছা ঠিক আছে না না অসুবিধা নেই ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ রেখে দেবো গুছিয়ে